হাঁড়ি যেটা ভাতের হাঁড়ি ভাত রান্না করা হয় তার ঢাকনা থাকে হাঁড়িটা গোলাকার টাইপের ভিতরটা একটু খোল বেশি বড় থাকে মুখটা খোলা থাকে কড়াই কড়াইয়ের মধ্যে তরকারি রান্না করা হয় কড়াইয়ের মুখটা খোলা থাকে দু দিকে দুটো হ্যান্ডেল থাকে ধরার জন্য আর কি তারপরে থালাতে যেটা ভাত খাওয়া হয় একটা বড় থালা আর কি এবং প্লেটও সেই খাওয়ার জন্য ব্যবহার করা হয় গ্লাস থাকে গ্লাসের মধ্যে যেটা জল বা দুধ এই জাতীয় কিছু খাওয়ার ব্যবহার করা হয় বাটির মধ্যে তরকারি বা বিভিন্ন রকমের খাবারও তার মধ্যে দেওয়া হয় আর চামচ থাকে যেটা ছোট কোনো বস্তু খাবার জন্য তোলা হয় আর কি যেটা হল আপনার সসপ্যান থাকে যেটার মধ্যে চাল বা ভাতের হাঁড়ি উপুর করা হয় বা সবজি ফবজি কেটে রাখার জন্য বিভিন্ন রকম রান্নাঘরের কাজের জন্য ব্যবহার করা হয় প্রেশার কুকার থাকে প্রেশার কুকারের হল হ্যাঁ একটা গোলাকার টাইপের উপরে একটা ঢাকনা থাকে তার মধ্যে তার মধ্যে সিটির ব্যবস্থা থাকে এবং ধরার জন্য হ্যান্ডেল থাকে গামলা থাকে বিভিন্ন রকমের রান্না ঘরের রান্না ঘরের পাত্র থাকে তারপরে অনেক রকমের বাটি থাকে অনেক রকমের ডিজাইনের গ্লাস থাকে চামচ থাকে হাতা থাকে খুন্তি থাকে বিভিন্ন রকমের